হ্যাঁ বলুন আপনি কে বলছেন দেবাশীষ বলছেন আচ্ছা ভালো আছেন তো আর

হ খুব তাড়াতাড়ি যাবো ও ঠিক আছে আমি ঠিক টাইমে গিয়ে আমি দেখছি মেশিনগুলো দেখছি যদি মেশিনগুলো কিছু মেশিন যদি কেনা কেনা যায় তাহলে আমি দেখছি আমি গিয়ে তাহলে হঠাৎ করে মাইনে বাড়ালো হবে আমি যাই আমি এখন কলকাতায় আছি আমি যাই তারপরে আমি গিয়ে মাইনে বাড়ার এ চেষ্টা করছি ঠিক আছে আমি মালিককে বলছি আমি যে যারা ওয়ার্কার আছে লেবারও আছে তারা অনেকই হয়ে গেলো যে মাইনে পত্র বাড়া হচ্ছে না তারা একটু মনের দিকে ক্ষুন্ন তা আমি মালিককে এরকমভাবে বলবো বলে আপনার কাছে আমি কারখানা চলেে আসছি